হ্যাঁ পাওয়া যাবে কেন পাওয়া যাবে না না এই খাবারগুলোতে কোনো ডিসকাউন্ট নেই এবার আপনি যদি লুচি বা পোহা নিতে পারেন তাহলে ডিসকাউন্ট পাবেন আচ্ছা না অন্য দোকানের সঙ্গে তো কোনো সঙ্গ নেই আমাদের দোকানে এই দুটো নিলে তবেই ডিসকাউন্ট পাবেন নইলে কিন্তু পাবেন না ও অন্য দোকানে যদি ডিসকাউন্ট দিচ্ছে তাহলে সেখানেই যান এখানে তাহলে বলছেন কেন না এরকম কথা বললে কী করে হবে বলুন আমাদের এখানে এদিকে বলছেন খাবার ভালো লাগে আমরা ভালো লাগে মানে আমরা ভালো জিনিসটাই দিই না না সেটা ঠিক আছে কিন্তু আমাদের এখানে টাটকা খাবারই দেওয়া হয় বাচ্চাদের হয়তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি সেটাই বলছি সেই কারণেই হয়েছিল কিন্তু আমাদের দোকানের মানে বদনাম করবেন না বুঝতে পারলেন এটা ঠিক নয় হুম না এইগুলো নিয়ে নিন না এই খাবারগুলো নিয়ে নিন না লুচি বা পোহা না দিদি ডিসকাউন্ট দেওয়া যাবে না আপনি অর্ডার করুন খাবারগুলো দেবো খুব ভালো টাটকা খাবার পাবেন কিন্তু ডিসকাউন্টের কথা বলবেন না এখন যা দুর্মূল্য জিনিসের দাম হয়েছে না এখন কী করে ডিসকাউন্ট দেবো বলুন তাও এগুলোতে দিচ্ছি এখন পুজোর সিজন চলছে বলে তাই দিচ্ছি হ্যাঁ এইটাই মানে আমাদের মানে আমাদের কাছে খুব চাপের হয়ে যাচ্ছে বুঝতে পারলেন তো না দোকানটা খোলা থাকে বিকেলেও মোটামুটি তিনটে থেকে খুলে যায় আর সকালবেলাও আটটা থেকে খোলে আপনি কখন আসবেন আচ্ছা ঠিক আছে আসুন আমি দেখে শুনে আমি করে দেবো ঠিক আছে হ্যাঁ